আমি রান্না শুরু করার আগে সব উপাদানগুলিই আমি প্রস্তুত করে রাখি আমার কাছে কেননা আমার মনে হয় ওই রাঁধতে রাঁধতে জিনিস খুঁজে খুঁজে রান্না করা আমার একদম পোষায় না যেমন আমি সবজিগুলো কেটে রাখি রান্না শুরু করবার আগেই সবজিগুলো শুধু কাটা নয় সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঝুড়িতে করে আমি রেখে দিই মশলা টশলাগুলো তো আমি প্রস্তুত করেই রাখি কেননা মশলা বাটার ব্যাপার থাকে আমি একটু বাটা মশলাই বেশি রান্না করতে ভালোবাসি বাটা বলতে কোনো মেশিনে বাটা নয় আমি শিলনোড়াতে মশলা বাটি মশলাগুলো আগে বেটে নিই বেটে নিয়ে আমার রান্নার মানে রান্নার গ্যাসের কাছাকাছি জায়গায় রেখে দিই তার পরে রান্না করে আমি কোন পাত্রে রান্নাগুলো রাখব সেই পাত্রগুলোও আমি আগে থেকেই জোগাড় করে সামনাসামনি রাখি যাতে যে গ্যাস থেকে নামিয়ে আমাকে আবার বাসন খুঁজতে না হয় ওইগুলোও আমি কাছাকাছি রাখি তার পরে সেগুলো কী দিয়ে ঢাকা দেবো সেই ঢাকনাগুলোও আমার কাছেই রাখি আর একটা জিনিস আমি রান্না করবার আগেই নিয়ে রাখি যেটা আমার খুব প্রয়োজন হয় সেটা হলো সাঁড়াশি আমি সাঁড়াশি ছাড়া গরম জিনিস কোনো কড়াই টড়াই আমি নামাতে পারি না অনেকে অবশ্য ন্যাকড়া ব্যবহার করে আমি আমার ঠিক ওইটা পছন্দ নয় মনে হয় যে কোনো টাইমে হয়তো আগুন লেগে যেতে পারে আমি ওই জন্য ওইগুলোও আমি ইয়ে করি আমার কাছাকাছি আমি মানে সাঁড়াশি একটা ঠিক আমার রান্নার জায়গার কাছে রান্না শুরু করবার আগেই নিয়ে রাখি আর যেটা রাখি সেটা হলো জলের বালতি ওই ছুটে ছুটে দূরে হয়তো জলের বালতি আছে সেখান থেকে আমি জল নিয়ে এসে এসে রান্না করব ও আমার পোষায় না আমি ওই জন্য জলের বালতিটিও আমার কাছেই রাখি আর একটাও রাখি যেটা মানে রান্না করবার আগেই করে রাখি যেটা ভাত রান্না করব চালটা আমি ধুয়ে রেখে দিই কেননা চালটা ধোয়া থাকলে হাঁড়ি বসালাম ভাতের জন্য জল যেমনি ফুটে উঠল চট করে চালটা আমি ঢেলে দিতে পারলাম ওই রান্না জল ফুটবে এদিকে আমি চাল বের করব চাল নিয়ে আসবো চাল ধোব ও আমার পোষায় না আমি ওই ব্যবস্থাটাও আগের থেকে করে রাখি এইগুলো করে রাখলে মোটামুটি রান্না করা খুব সুবিধা হয় বিশেষ করে তো সবজি কাটা মশলা তৈরি করে রাখা এগুলো তো প্রত্যেকেরই দরকার এছাড়াও আমি যেগুলো যেগুলো বললাম ওগুলো আমি সবই আগের থেকেই ব্যবস্থা করে রাখি তার পরে রান্না শুরু করি